আমরা পশ্চিমবঙ্গর মানুষ আমরা বেশি ভালোবাসি পুজো আচ্চা নিয়ে হ্যাঁ বেশি আমরা পুজো আচ্চা নিয়ে ভালোবাসি আবার অন্য অন্য জাত আছে কোথাও ওদের পুজো আচ্চা হয় দেবতা দেবতাদেরকে ওরা মানে হ্যাঁ ওরাও ভালোবাসে ওদেরকে আমাদের পশ্চিম বেঙ্গলের মধ্যে আমরা বাঙালিটাই বেশি আছি আমরা হ্যাঁ বাঙালিরা আমরা মানুষকে আমাদের যত আত্মীয় জ্ঞাতি গুষ্টি হ্যাঁ এদেরকে আমরা বহুত ভালোবাসি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কোনও আত্মীয় টাত্মীয় আসলো কী বন্ধু বান্ধব আসলো ওদেরকে আমরা ভালোবাসি আদর যত্ন করি খাওয়াদাওয়া দেওয়া হ্যাঁ ভাত প্রথম তো ভাত আমাদের বাঙালির খাদ্য হচ্ছে ভাত ডাল ভাজাভুজি আছে হ্যাঁ মাংস মাছ মাংস আছে এবার মিষ্টি মোটা এই সব কিছুই আছে হ্যাঁ আ আবার তো ঘোরাফেরা আছে আর আমরা আত্মীয় স্বজনকে আমরা দেবতার মতন ভগবানের মতন মানি কেন আত্মীয় স্বজন হচ্ছে দেবতাদের মতনই একজন আমরা মনে করি তাই জন্য ওদেরকে বেশি ভালোবাসি কেন আমাদের আগে আত্মীয় স্বজনকে ভালোবাসি আমরা আর আগেই ও ওরা ভগবানকেই মনে করি